হ্যাঁ বলুন স্যার বলুন বলুন হ্যাঁ হ্যাঁ ওই মোটামুটি আর আপনি

হ্যাঁ বলুন বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শিশুদের নিয়ে এবার দেখুন এবার তো আরও স্যারকে জানাতে হবে ঠিক আছে শুধু তো আপনার আর আমার আমার আর আপানার মধ্যে তো আর নেই ব্যাপারটা তা আরও স্যারদেরকে জানিয়ে জিনিসটা প্রস্তুতি নিতে হবে তা নিলে এবারে মনে করছি একটু ভালো ধরনের প্রস্তুতি নেব ঠিক আছে আপনার কি মতামত রয়েছে এর মধ্যে আপনি কী ভাবছেন হুম এটাতো খুবই ভালো কথা এটা খুব ভালো যুক্তি এমনি আপনি যেটা দিয়েছেন খুবই ভালো ঠিক আছে তা দেখুন একটু চেষ্টা করে যে কতদূর আগানো যায় ঠিক আছে আরও তো স্যারদেরকে জানাতে হবে ঠিক আছে এবার তো আমার আর আপনাদের আমার আর আপনার মধ্যে তো নেই ব্যাপারটা আরও সবাইকে নিয়ে এটা একটা বসতে হবে আলোচনা করতে হবে ঠিক আছে তা হলেও দেখুন আপনারা আর কি আর কি তোমার চিন্তাধারা রয়েছে

হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা এটা

হ্যাঁ খুবই ভালো যুক্তি খুবই ভালো যুক্তি আমি আমি এরকম ধারাই চিন্তাভাবনা এবারের জন্যে নিচ্ছিলাম যে এরকম কিছু একটা হবে ঠিক আছে যে এই চিন্তাধারাই আমি এরকম ধরনের নিচ্ছিলাম তা আপনি খুবই সুন্দর চিন্তাভাবনা নিচ্ছেন ঠিক আছে তা সামনের সামনের সময়টাও খুব ভালো আসছে তা এইরকম চিন্তাভাবনা নিলে মানে বাচ্চারাও খুবই আনন্দিত হবে